আমি নাচের রিল বা শর্ট সেরকমভাবে দেখি না সমাজ মাধ্যমে আমার প্রিয় নর্তকদের মধ্যে আমি বাচ্চাদের নাচ এবং রবীন্দ্র সংগীতে যে সমস্ত মেয়েরা নৃত্য করে সেইগুলোই আমাকে দেখতে ভালো লাগে আমি শর্ট বা রিল খুব একটা বেশি দেখি না